নমস্কার আপনি কি মিন্টু দা বলছেন বলছি আমি আপনার একজন কাস্টমার বলছি তো আমার কিছু বইয়ের প্রয়োজন আছে তো আপনার দোকান থেকে কি ওই বইগুলো আমি পেতে পারি আমার ক্লা আমার ক্লাস টুয়েলভের টেক্সট বুক চাই যেমন হচ্ছে সাঁতরা পাবলিকেশনের ম্যাথের বুকটা সাঁতরা পাবলিকেশনের বায়োলজি বুক ছায়া পাবলিকশন ছায়া পাবলিকশনের কেমিস্ট্রি বুক এই তিনটে বুক আমার চাই তো আপনারা কী রকম কী ডিসকাউন্ট দিচ্ছেন হুম

তো সাত হুম এত কম এত কম ডিসকাউন্ট দিলে কী করে হবে দাদা আরে দেখুন আপনার দোকান ছাড়া অন্য দোকানে তো আর বই কিনিনি আমি তো এত কম ডিস সে তো বুঝতেই পারছি তাহলে অন্য দোকানে যে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে ওরা তাহলে কী করে দিচ্ছে এই সাঁতরা পাবলিকেশনের ওপরেই না না আমি অন্য দোকানে কল করেছিলাম ওরা বলছে সাঁতরার ওপরেই পনেরো পার্সেন্ট দিচ্ছে সে তো বুঝতে পারছি কিন্তু আপনি আমাদের দিকটাও একটু ভেবে দেখুন আমরাও তো ছাত্র আপনাদের কাছ থেকে হ্যাঁ আমার সব বইই লাগবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি যেয়ে বইগুলো দেখে নিয়ে আসবো ঠিক আছে